আমাদের জেলার পুজোর স্থান হলো আসাননগর নিমতলা পাড়া বারোয়ারি এইখানে প্রতি বছরের ন্যায় সমস্ত বছরই বারোয়ারি মেলা অর্থাৎ বারো দিনের মেলা অনুষ্ঠিত করা হয় এই মেলাতে আমরা বারো দিন বারো রকম করে কাটাই এখানে প্রথমত বারোয়ারি মেলাতে একটা হরিমুন তাসর তৈরি হয় সেখানে প্রতিক্ষণ প্রতিদিন একজন একজন করে প্রতিনিধি আমাদের ভগবানের প্রতিনিধি এসে কীর্তন গান ভজন করেন এবং তারা আমাদেরকে কৃষ্ণ প্রেমে মাতিয়ে রাখেন আর আমাদের এই নিমতলা পাড়া বারোয়ারি একটা ভীষণ বড় মেলা হয় সেই মেলাতে নাগরদোলা সহ অনন্য অনন্য আমাদের খেলনা বা জামাকাপড়ের দোকান বা অনেক কটা দোকান বসে যেগুলো আমরা খুব মজা করি এছাড়াও আমাদের এই বারোয়ারি মেলাতে অনেক রকমের প্রোডাক্ট আছে যেমন কী অনেক রকমের ডিজাইন তৈরি করা হয় অনেক রকমের বিভিন্ন ধরনের বিভিন্ন বছরের নতুন নতুন প্রোডাক্ট বিভিন্ন ডিজাইনের মাধ্যমে আমরা ওই বারোয়ারি মেলা মাতিয়ে রাখি যেটা সমস্ত গ্রামবাসীদেরকে এক অনন্য স্থান দেয় এই বারোয়ারি মেলা প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হবে এটাই আমরা আশা করি